যেহেতু আমরা শহরে বাস করি এবং আমরা দেখেছি আমাদের কাজের লোক দিয়ে কাজের লোক বাসনকে প্রথমে বেসিনে ফেলে সাবান দিয়ে সাবান বা লিকুইড লিকুইড সাবান দিয়ে প্রথমে বাসনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো কিছু পরিষ্কার জিনিস দিয়ে তাকে মুছে পরিষ্কার করে ধুয়ে দেয় কিন্তু পরিষ্কার হয় কিন্তু আমি দেখেছি আমাদের গ্রামে একটা মাসির বাড়িতে গিয়ে দেখলাম তাদের বিশাল বড়ো পুকুর আছে তাদের সারা বাসন তারা পুকুরের ধারে নিয়ে গিয়ে সাবান মাটি দিয়ে পরিষ্কার করে তখন আমি বললাম যে তোরা মাটি আর সাবান দিয়ে কেন পরিষ্কার করছিস তখন বললো মাসি যে এইগুলো দিয়ে আমরা পরিষ্কার পরিষ্কার করি এবং কোনো তৈলাক্ত ভাব থাকে না বাসনে কোনো গ মাছের মাছ মাংসের কোনো গন্ধ থাকে না এতে ভীষণ পরিষ্কার হয় ঠিক আছে আমি তখন ভাবলাম ওই দেখিতো দেখলাম খুব সুন্দর পরিষ্কার হয়েছে এবং কোনো তাতে কোনো গন্ধ নেই বাসনের কোনো মাছ মাংসের কোনো গন্ধ নেই আমি ভাবলাম বাহ সুন্দরতো তারপরে সার্চ করে দেখলাম ইউটিউবে যে মাটি মাটি বা ছাই দিয়ে বাসন মাজলে বাসন জীবাণুমুক্ত হয়ে যায় এটাই আমি বুঝলাম কিন্তু আমাদের শহরে তো সেটা হয় না আমাদের সাবান লিকুইড দিয়েই তৈলাক্ত বাসন পরিষ্কার করতে হয় এবং পরিষ্কার করতে হয় এবং ধুতে হয় এটাই আমরা জানি